ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য পরিষেবা আগেকার দিনে খুবই দুর্দশার সাথে চলছিলো কিন্তু বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মানুষজন বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন কারণ বর্তমানে ঝাড়গ্রামে অনেক দারুণ সুন্দরভাবে উন্নতি ঘটেছে কারণ প্রধানত বত্তমান সরকারের সদিচ্ছা তার ফলে এখানে বিভিন্ন উন্নতি সাধন ঘটেছে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আগেকার দিনে স্বাস্থ্য পরিষেবায় বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যেত না কিন্তু বর্তমানে স্বাস্থ্যসাথীর কার্ড এবং অন্যান্য ইন্সোরেন্সের মাধ্যমে মানুষজন সুবিধা পেয়ে থাকেন তাই এখানকার স্বাস্থ্য পরিষেবা খুবই উন্নত হয়ে উঠেছে এছাড়াও হাসপাতালে বিভিন্ন ডাক্তার নার্স ও সেবা কর্মীরা থাকেন তারা হাসপাতালকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালোভাবে রাখেন তাছাড়াও নার্সেরা যথেষ্ট সেভা মনভিষ্ট লোভী তারা ভালোভাবে রোগীকে সেবা করেন তাই তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান আগেকার দিনে পরিবারের লোকজনের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হতো রোগী নিয়ে এলে তারা রোগীকে বিছানা দিতে পারতেন না এবং নিজেরাও থাকতে পারতেন না বর্তমানে রোগীদেরকে বেডের ব্যবস্থা ভালোভাবে করা হয়েছে এবং পরিবারের লোকেদেরও থাকার সঠিক জায়গার রাখা হয়েছে এবং এইসব চিকিৎসাক্ষেত্রে সম্পদায় বলতে বিভিন্ন সম্পদায় কাজ করে থাকেন যেমন বিভিন্ন পুরি পুরোহিত সম্পদায় এছাড়াও বিভিন্ন ট্রাস্ট এ ইসব স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও জড়িত তারা টাকা এবং অন্যান্য যে সব সুবিধা সেইগুলা দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করে চলেছেন এছাড়াও এখানে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন রয়েছে মিনি বাসস্ট্যন্ড রয়েছে সাইকেল রয়েছে রিক্সা রয়েছে এবং বৈদ্যুতিক রিক্সা রয়েছে এইসবগুলির জন্য এখানে বিভিন্ন যাতায়াতের জন্য খুবই সুবিধাজনক হয় তাই মানুষ সহজেই এইসব হাসপাতালে আসতে পারে এবং নিজেদের চিকিৎসা গ্রহণ করে